আমাদের কাছাকাছি নির্দিষ্ট একটা প্রাকৃতিক পরিবেশের দ্যা সৌন্দর্য দেখাবার জন্য একটা সমুদ্র রয়েছে সমুদ্রটা দেখতে খুব সুন্দর তার ঢেউটা খুব মনোমুগ্ধ করে তুলে সবাই সেখানে বাতাসে বসে থাকে সবাই আনন্দ উপভোগ করে ঢেউয়ে স্নান করে দেখতে খুব সুন্দর লাগে বালি চরে বসে থাকে গল্প করে প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে সবারই মনোমুগ্ধ হয়ে ওঠে প্রাকৃতিক হাওয়া বাতাস ঠান্ডা পরিবেশ ও সমুদ্রের বাতাস খুব ভালো লাগে সমুদ্রের ঢেউ সবারই মনকে ভরিয়ে তুলে সেখানে সমুদ্রে স্নান করতে যেতে খুব ভালো লাগে সবার সবাই পছন্দ করে সেখানে আশেপাশে দোকান রয়েছে খাবার রেস্টুরেন্ট রয়েছে সমুদ্রের ভিড় জমে অনেক লোক জায়গা থেকে আসে পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে বাইরের লোক এসে সেখানে আনন্দ উপভোগ করে স্নান করে দেখতে খুব ভালো লাগে সবাই কেনাকাটা করে ভালো দোকান রয়েছে খাবার দাবার ভালো বন্দোবস্ত রয়েছে সেখানে নানা রকম জিনিস পাওয়া যায় সমুদ্রের ঢেউটা খুব উত্তাল হয়ে ওঠে দেখতে খুব ভালো লাগে সমুদ্রে স্নান করতে ভালো লাগে তাই বাইরের থেকে সবাই এসে সেখানে আনন্দ উপভোগ করে সেইখান থেকে সবাই বাইরের দূর দেশে পছন্দ করে সমুদ্রের বাতাসে স্নান করতে সমুদ্রের প্রাকৃতিক বাতাস সবাইকে মনোমুগ্ধ করে তুলে তার জন্য সবাই সেখানে আসে